এমনিতে পুরুলিয়ার অনেক ঐতিহ্যবাহী ইতিহাস আছে কিন্তু আমার জানা একটি পুরুলিয়ার স্থানীয় গল্প হল এখানকার বিখ্যাত সাহেব বাঁধের গল্প যার বর্তমানে নাম হয় সুভাষ বাঁধ ব্রিটিশ শাসনকালে এই এলাকায় প্রচণ্ড জলের অভাব থাকায় এলাকাবাসীরা প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন কাটাতো তার উপর চলতো সাহেবদের অত্যাচার এরকমভাবে কিছু কাল চলার পর এখানকার লোক ক্ষুদা তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে শুরু করে এক ভয়াবহ বিদ্রোহ যার ফলে এখানকার ভারপ্রাপ্ত সাহেব জলাশয় খুঁড়তে বাধ্য হন সেইজন্য এই জলাশয়ের নাম হয় সাহেব বাঁধ বর্তমানে যা সুভাষ বাঁধ নামে পরিচিত হয়